হ্যালো রিম্পা ম্যাম আমি অভিজিৎ বলছি বলছি আমি হচ্ছে আপনাদের বাড়িতে যে কাজ করছিলাম সে কাজের লোকটা বলছি বলছি কিছু কথা বলার ছিল আপনি কি এখন ফ্রি আছেন বলছি আপনাদের বাড়িতে যে আমি কাজ করি অনেক দিন তো হয়ে গেল কিন্তু এখন কিছু সমস্যা দেখা দিচ্ছে আমার ফ্যামিলি বা পরিবারে তো আপনি কি আমার বেতনটা কিছু বাড়াতে পারবে তখন আমি আপনার সাথে ওইরকম কথা বলেছিলাম যে মানে কোনো কনট্যাক্ট করেছিলাম এই কারণে তখন আমার বাড়ির অবস্থা খুবই খারাপ ছিল তাই আমি আপনার সাথে কথা বলেছিলাম কম টাকার মাধ্যমে কিন্তু এখন আমার বাড়িতে অনেক প্রবলেম দেখা দিচ্ছে সেই কারণেই আমি আমার ন্যায় দামটা নিতে চাই মানে আমি যত টাকা পে পেতে পারি সেই টাকাটা নিতে চাই আপনার কাছে সেই বেতনটা কিন্তু সেটা কিন্তু আমি দাদাবাবুকে বললাম দাদাবাবু বললেন হ্যাঁ ঠিক আছে দেখছি তো আমার মনে হলো আপনার সাথে একটু কথা বলতে তাহলে আপনি যদি একটু দেখতেন একটু খুবই ভালো হতো আর কি হ্যাঁ কিন্তু সে তো এই সে দিন করে কাজে ঢুকেছে না তার বেতনটা না বাড়ালেও চলবে কিন্তু আমি আপনাদের বাড়ির বহু বছর ধরে কাজ করছি তাহলে আপনাদের মতে কী বলে একটু বাড়ানো উচিত না উচিত নয় আপনিই বলুন একটু ভেবে বলুন তার উপর আমার বাড়ির এখন এইরকম পরিস্থিতি এরকম সমস্যা চলছে তাহলে একটু বাড়ানোটা উচিত না উচিত নয় আপনি একটু ভেবে বলুন হ্যাঁ তাদেরকে বলেছি শুনুন এবারে তাদের তো আর বলাটা সম্ভব হয়নি বা বলাটা আমার উচিত হয়নি আমি এখন মনে করি কারণ তাদের বাড়িতে আমি এই সে দিন সে দিন কাজে গিয়েছি ঠিক আছে তাও আমি বলেছি সে বলেছে তাও বলেছে দু মাস পর বাড়াবে তো আপনার বাড়িতে যেহেতু বহু বছর ধরে আগে থেকে আমি কাজ করছি তাহলে একটু দেখুন না দরকার হয় আমি একটু বেশি কাজ করে দেবো আপনাদের বাড়িতে তো একটু না হয় দু ঘণ্টা বেশি কাজ করব তাও একটু বেতনটা বাড়ান না প্লিজ হ্যাঁ সে তো বলেছে এবারে সে বলেছে যে বাড়াবে মানে সে বলেছে দেখছি এবারে আমি এবারে আপনাকে বলে দেখলাম আপনি যদি বাড়াতে মানে আপনি যদি বলেন তাহলে দাদাবাবু অবশ্যই বাড়াবে দাদাবাবু বলল যে আপনার সাথে কথা বলতে তাই আপনার সাথে কথা বলছি তাহলে আপনি যেহেতু বলছেন তার সাথে কথা বলতে ঠিক আছে থ্যাংকস আপনাকে এটাই বলার ছিল আপনি আমাকে অনেক উপকার করলেন কিন্তু যদি বাড়ায় খুবই ভালো হয় হুম ঠিক আছে হ্যাঁ রাখুন